ডাইরিয়া নিরাময়ের জন্য আমাদের গ্রামে জনপ্রিয় কিছু ঘরোয়া প্রতিকার হল এক নম্বর হচ্ছে বিশুদ্ধ পানীয় জল পান করা দু নম্বর খাবার তৈরি করে বাইরে না রাখা তিন নম্বর হচ্ছে ফাঁকের খাবার না খাওয়া এবং এড়িয়ে যাওয়া আরও অনেক প্রতিকার আছে যাদের মধ্যে হচ্ছে মল ত্যাগ করার পর সেইটা ভালোভাবে পরিষ্কার করা বা যেটাকে আমরা বলি স্যানিটাইজ করা আর এই রকম কিছু ঘরোয়া টেকনিকের দ্বারা আমরা ডাইরিয়া নিরাময় করতে পারি আমাদের গ্রামে